হ্যালো হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ বলুন হ্যাঁ অবশ্যই এটা নিয়ে তো আরও যারা ম্যাডামরা আছেন আমরা সবাই বলছিলাম যে বিশেষ কিছু আকর্ষণ যেগুলো একজিবিশনের মাধ্যমে দেখানো হবে বাচ্চাদের তো সেই সমস্ত বিষয়গুলো যে যেমন মানে জগদীশচন্দ্র বসু কীভাবে প্রমাণ করেছিলেন যে গাছের প্রাণ আছে বা আরও যে সমস্ত অনেক কিছু কীভাবে মোটরের সাহায্যে মানে জলটা তোলা হয় সেই রকম যে সিস্টেমগুলো সেগুলো আর কী দেখানোর জন্য ভেবেছি আপনি আর কী কী ভেবেছেন হ্যাঁ একদম না আর টিফিনের ব্যবস্থা করলেই সব থেকে ভালো হবে কেননা একজিবিশনে সবাই ধরুন আসবে মিলের ব্যবস্থা করাটা সম্ভব নয় মানে একটা টিফিনের ব্যবস্থা করলে সেটা সব থেকে আরও বেশি ভালো হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই আমিও ভেবে রেখেছি এটাই বাদ বাকি ম্যাডাম যারা আছে ওনারাও এই একই কথা বললেন হ্যাঁ একদমই তাই এই সিস্টেমটা করলে বেশি বরং ভালো হবে তো অসুবিধা নেই আপনি স্কুলে আসুন বাকি বাকি কথা হ্যাঁ হ্যাঁ একদম একদম খুব ভালো হবে এইগুলো করলে

হ্যাঁ ম্যাডাম ঠিক আছে হ্যাঁ রাখুন